আমি গত সাতদিন আগে অ্যামাজন থেকে জ্যাম ব্রেকার সিরিজের একটি বই কিনেছিলাম এই বইটি পড়ে আমার খুব ভালো লাগলো এটি বিশেষত বিগত বছরের প্রশ্নগুলি সুসজ্জিত ক্রমে সাজানো আছে